আমরা মধ্যবিত্ত গ্রামের ছেলে পেট্রোলের দাম বাড়ায় আগে যতটা ঘোরা হতো বন্ধুবান্ধবের সাথে দূরদূরান্তে ঘুরতে যেতাম পেট্রোল ভরে নিয়ে যেতাম দাম ছিল কম কিছু হতো না কিন্তু দেখা যাচ্ছে দিনকে দিন যত দেশের পরিবর্তন হচ্ছে আবার উন্নয়ন হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের কিছু টাকা পয়সার জন্য আমরা কিছু করতে পারছি না পেট্রোলের দাম বাড়ার কারণে আমাদের ঘুরতে যাওয়া অনেকটাই কমে গিয়েছে যখন ঘরে যাচ্ছি বাবার কাছে বলছি টাকা দাও ঘুরতে যাব বাবা বলছে থাক গাড়ি নিয়ে যেতে হবে না দাম বেড়ে গিয়েছে দাদার কাছে যাচ্ছি দাদা বলছে না তেলের দাম বেড়ে গিয়েছে এখন অত ঘুরতে যায় না দেখা যাচ্ছে যেটা সপ্তাহে পাঁচ দিন ছদিন করে ঘুরতাম সেটা এখন দুদিন তিন দিন ঘুরতে যাওয়া হচ্ছে কত দূরদূরান্তে ঘুরতে যেতাম মামার বাড়ি যেতাম বাইক নিয়ে কিন্তু পেট্রোলের দাম বাড়ার কারণে ঘুরতে যাওয়া অনেকটাই কমে গিয়েছে তো ঘুরতে যাওয়া কমে যাওয়ায় দেখা যাচ্ছে পেট্রোলের দামটা তো আর কমছে না কিন্তু আমাদের ঘোরাটা তো কমে যাচ্ছে তো সেই জন্য পেট্রোলের দাম বাড়ার কারণে আমাদের অনেকটাই ক্ষতি হচ্ছে পেট্রোলের দাম যাতে কমে সেই ব্যবস্থাও দেখতে হবে জ্বালানি পোড়ানোর জন্য ব্যবহার করার জন্য যে পরিবেশ পরিবেশের ক্ষতি হচ্ছে অবশ্যই জ্বালানি পুড়িয়ে পোড়ানোর জন্য পরিবেশের অনেকটাই ক্ষতি হয়